হ্যাঁ বিদ্যমান গাছপালা থেকে আরও উদ্ভিদ করার জন্য আমি যে সব জিনিস করি আমি বাজারে যখন যাই যেয়ে গাছের দশ কুড়িটা করে চারা কিনে নিয়ে আসি কারণ আমাদের ঘরের চারপাশে যে প্রকারে গাছ কাটা হচ্ছে সেই সব অবরোধ করার জন্য আমাদের গাছ লাগানো প্রয়োজন খুবই প্রয়োজন আর সেই কারণে আমি বাজারে যেয়ে যে সব চারা সব কিনে আনি এনে ঘরেতে আমার বাইরে বসে যে চারাগুলো সব লাগাতে হয় এবং সে লাগানোর জন্য আমাকে জল কিছু গোবর রাসায়নিক পদার্থ

গাছ থাকে সেগুলো সব লাগিয়ে ফেলি এবং সেই গাছগুলি লাগানো হয়ে যাওয়ার পর আমি আবার জল দিয়ে দিই এবং সেই গাছগুলো বড় হয়ে যাওয়ার পর আমি যে যেই সব কৌশল ব্যবহার হয় সেইগুলো হচ্ছে আমরা গাছগুলো দিয়ে ঘরের কাঠ কাঠের জিনিসপত্র সব বানাতে পারি যেমন আমার হচ্ছে ঘরের খাট তাপরে তোমার খাট ইত্যাদি এইসব জিনিস আমরা তৈরি করতে পারি যেমন জায়লা গেট এইসব তৈরি করতে পারি তার জন্য কাঠ আর আমাদের গাছ খুব শরীরের পক্ষেও প্রয়োজন এবং অক্সিজেনের পক্ষেও প্রয়োজন এবং ঘরের কাঠের জিনিসের জন্যও প্রয়োজন গাছ আমাদের এর প্রয়োজন তাই গাছ লাগানো সবারই উচিত এসব কারণে গাছ আমাদের প্রয়োজনীয়তা হয়